পশ্চিমবঙ্গে আবাসান শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে আমরা দেখতাম প্রত্যেকটা ছোট ছোট ও টালির বাড়ি ছিল বা বা ওই মাটির দেওয়াল বহু পুরনো মাটির দেওয়াল বলতে ইটের গাঁথুনি তার সঙ্গে মাটির মা দিয়ে চুন সুড়কি দিয়ে গাঁথা হত বহু পুরনো যে বাড়িগুলো এবং সেটা একতলা দোতলা এগুলো দেখা যেত কিন্তু পরবর্তীকালে সিমেন্টের গাঁথুনি বালি সিমেন্ট দিয়ে করা হয় ইঁট বালি সিমেন্ট দিয়ে এবং এমনি এক এক জনের এক একটা বাড়ি থাকত পরবর্তীকালে এক ফ্ল্যাট এসে গেছে অর্থাৎ সেটা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ফ্ল্যাট এবং এখনও আবার সে হয়েছে আবাসন হয়েছে কিছু বাড়ি নিয়ে সেটা বড় বড় টাওয়ার সেই টাওয়ারের মধ্যে এক একটা তলাতেই প্রায় ছয় সাতটা করে ফ্ল্যাট থাকছে এবং এরকমভাবে তোমার পাঁচটা টাওয়ারওয়ালা একটা আবাসন থাকতে পারে বা নটা টাওয়ারওয়ালা আবাসনও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদের ভেতরে অন্তর্নিহিত যে সমস্ত কাজ করা হচ্ছে সেগুলোও দেখার মতো হুম এখন এটাও একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে